পশ্চিমবঙ্গের ধর্মীয় আধ্যাত্মিক স্থানগুলি বলতে যেটা বোঝা যায় কালীঘাটে কাছাকাছি আয় কালীঘাট কালীঘাটে হলো মায়ের মন্দির রয়েছে মায়ের যে একান্ন পীঠের মধ্যে একটা পীঠ সেখানে মায়ের পুজো করা হয় তার দক্ষিণেশ্বর সেখানেও মায়ের একটা পীঠ সেটা সেখানেও পুজো করা হয় মায়ের পুজো করা হয় এছাড়াও আমাদের রয়েছে কাছাকাছি গঙ্গা ভাগীরথী যে গঙ্গা আর কি ভগীরথ যে ভাগীরথী গ যে নদী যেটাকে বলা হয় সেই গঙ্গাকেও সেটাও আমাদের দর্শনীয় একটা পর্যটক কেন্দ্রের পর্যটকের পর্যটনের মধ্যে পড়ে এছাড়াও রয়েছে আমাদের তারাপীঠ যেটা বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ রয়েছে শান্তিনিকেতন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানটাতে থেকে তার সমস্ত কিছুকে সেখানে চর্চা করেছেন যেটা আর কি এছাড়া রয়েছে ওই শান্তিনিকেতনের কাছাকাছি জয়দেবের যেটা জন্মস্থান জয়দেবের মেলা যেটা হয়ে থাকে আমাদের সেটাও ওখানে রয়েছে এছাড়া তারকেশ্বর রয়েছে হুগলি যেটা তারকেশ্বর যেখানে বাবা শিবের একটা অংশ ওখানে ওখানে খুব জাগ্রত পুজো হয় তারপরে আমাদের রয়েছে নবদ্বীপ যেটা মায়াপুর মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছেন এবং তার সে সমস্ত সঙ্গীদের নিয়ে তিনি যেখানে লীলা বিলাস করেছেন আর কি সেই নবদ্বীপ রয়েছে সা মায়াপুর রয়েছে তারপরে নৃসিংহদেবের যেখানে ওখানটা আবির্ভাব হয়েছিলেন সেই সমস্ত বিভিন্ন দর্শনীয় জায়গা রয়েছে এছাড়াও রয়েছে আরও বিভিন্ন অনেকরকম অনেক দর্শনীয় স্থান রয়েছে ভারত সেবাশ্রম রয়েছে